আমি মনে করি খেলাধুলা আমাদের দৈনন্দিন জীবনে খুবই অত্যন্ত প্রয়োজনীয় খেলাধুলা করলে আমাদের শরীর ও মন দুটোই ভালো থাকে এর প্রতি খেলাধুলার প্রতি যারা ভালোবাসা দেখায় যারা খেলে তাদের শরীর মন সবসময় ভালো থাকে আর এবং খেলাধুলা করলে আমার শরীর ও মন দুটোই খুবই ভালো থাকে এর ফলে আপনি যখন পরবর্তীকালে কোনো কাজ করতে যাবেন সেই কাজের প্রতি আপনার মনোযোগ খুবই ভালো করে মনোযোগ লাগবে আপনার আত্মবিশ্বাস জাগবে যে এই কাজটা আমি করতে পারব না খেলাধুলা করলে আপনার শরীরটা ভালো আছে শরীরে একটা অন্যরকম এনার্জি ফিল করবেন এনার্জেটিক ফিল করবেন এর ফলে কোনো কাজ আপনি করতে গেলে তার প্রতি ভয় লাগবে না সেই কাজটা আপনি টানা করতেও পারবেন আপনার শরীরও ভালো থাকবে খেললে এই জন্য খেলাধুলা করাও খুবই দরকারি আর খেলার প্রতি আগ্রহ থাকলে আপনি অনেক কিছু অ্যাচিভও করতে পারবেন প্লাস আপনার আত্মবিশ্বাস বাড়বে আত্মমর্যাদা বাড়বে সবকিছু আপনার ইনক্রিজ হবে এর জন্যই খেলাধুলা করা উচিত